পশুপালনে কৃষকরা অনেক সাধারণ চ্যালেঞ্জের মুখোমুখি হয় তার মধ্যে উল্লেখযোগ্য হল পশুদের রোগ পশুরা প্রায়শই রোগের মুখে পড়ে অনেক সময় পশুপালকদের কাছ থেকে দালালরা খুব কম দামে পশুটিকে কিনে নিয়ে চলে যায় এবং হাটে গিয়ে বিক্রি করে এছাড়া পশুখাদ্যের দাম যে হারে বৃদ্ধি পেয়েছে সে হারে পশুর দাম বাড়েনি তাছাড়াও পশুচারণের যে জায়গা সেই জায়গা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে তাই এগুলি খুবই এখন সমস্যা সেগুলো কাটিয়ে উঠতে গেলে পশুদের রোগ হলে নিকটবর্তী পশু চিকিসৎকের কাছে আমাদেরকে পশুগুলোকে দেখাতে হয় পশুগুলিকে কোনও মধ্যবর্তী মানুষের কাছে বিক্রয় না করে ডাইরেক্ট হাটে বা বাজারে বিক্রয় করা উচিত পশুচারণের জন্য কাছে জায়গা না থাকলে দূরে গ্রাম দিকে যাওয়া উচিত পশুখাদ্যগুলি অল্প পরিমাণে না কিনে বস্তা দরে কিনে নেওয়া উচিত কিছু দিনের জন্য দূরে থাকলে পশুদের দেখাশুনা করবে আমার বাড়ির যে পশুদের জন্য রাখা কাজের লোক সে আমি প্রাণী সংক্রান্ত একবার একটি খারাপ ঘটনার সম্মুখীন হয়েছিলাম সেটা হল একটি মুরগির খুব রোগ হয়েছিল সেইখান থেকে আমার প্রতিটা ফার্মে মুরগি রোগাক্রান্ত হয়েছিল এবং আমি অনেক টাকার লসের সম্মুখীন হয়েছিলাম তা সেই বছরই একটি ছাগলের পক্স হয়েছিল অনেক ছাগল মারা গিয়েছিল আমি যে অর্থ তাদের পিছনে খরচা করেছিলাম সেই অর্থ আমার আসেনি সেইগুলিকে জলের দামে বিক্রি করতে আমি বাধ্য হয়েছিলাম এইরকম খারাপ ঘটনা আমি সম্মুখীন হয়েছি